স্কুলে আমার খুব প্রিয় বিষয় ছিলো ভূগোল ভূগোল আমার খুব ভালো লাগতো ভূগোল থেকে আমরা পৃথিবী সম্পর্কে পরিবেশ সম্পর্কে গ্রহ নক্ষত্র তারা সব কিছু সম্পর্কে আমরা জানতে পারতাম এবং গ্রহ কীভাবে সৃষ্টি হয়েছে পৃথিবী কোথা থেকে সৃষ্টি হয়েছে চাঁদে কী কী আছে চাঁদে কেন কলঙ্ক আছে সব কিছু সম্পর্কে জানতে সুবিধা করতো এবং আমরা এটুকু জানতে পারতাম যে দিন কতোটা সময় হলে দিন হয় কতোটা সময় হলে রাত্রি হয় সেই রাত্রি আর দিনের যে সময়ের ব্যবধান সেই সম্পর্কেও আমরা জেনে থাকি ভূগোল এমনই একটা বিষয় যে ভূগোল না থাকলে আজ আমরা পৃথিবী এবং পরিবেশ সম্পর্কে কিচ্ছু জানতে পারতাম না পরিবেশ কীভাবে গড়ে তুলতে হয় এবং তোলার জন্য যে সাহায্য করতে হয় কোথা থেকে কীভাবে হয় আজ সেইভাবেই আমরা ভূগোল থেকে সব কিছু জানতে পেরেচি ভূগোল আমাদের কাছে খুব প্রিয় জিনিস কারণ পৃথিবী যে আজ গড়ে উঠেছে মানুষ মানুষ পশু পাখি সমস্ত কিছু রয়েছে তার জন্য সব সময় ভূগোল এর জন্যই আমরা সব জানতে পারি আর আমার সব থেকে কঠিন বিষয় হলো অঙ্ক অঙ্ক করতে খুব কষ্ট লাগে অঙ্ক মেলানোর জন্য অনেক কষ্ট পেতে হয় পরীক্ষার সময় এলে যে কষ্ট পাই অঙ্কের জন্য অঙ্ক তাই মিলতে হলে খুব কষ্ট লাগে অঙ্কের সমস্ত রকমের যে নিয়ম নিয়মাবলী আছে সব তা আমরা মিলিয়ে দিতে পারি না বিশেষ করে আমার জন্য খুব কষ্টদায়ক আমাদের স্কুলের যে সেই প্রথম দিন সেই প্রথম দিনের যে অবিজ্ঞতা সেই অবিজ্ঞতা ভোলার নয় প্রথম দিনেই আমরা সেই একটা খুশির মুহুর্ত সেই খুশির মুহুর্ত যে উপভোগ করি সেই খুশির মুহুর্তটা হলো যে শিক্ষক আমাদেরকে জিজ্ঞেস করেছিলো তোমার নাম কী সেই নাম বলার যে সময় সেই যে আধো আধো গলা সেই গলা আমাদের সেই উপকৃত করেছে সেই উপকৃত সেই উপকৃত করার সেই সময়টা আমরা আজও ভুলতে পারি নি সেই যে শিক্ষকের সেই মুচকি হাসি এবং আমাদেরকে কাছে ডেকে যে আদর করা মাথায় হাত বুলিয়ে দেওয়া সেই দিনটা আজও মনে থাকে সেই মনের মদ্যে গাঁথা হয়ে আছে আর সেই প্রতিদিন স্কুলে আসা এবং স্কুল না যাওয়ার জন্য যে কান্না সেনটা আরও বা বেশি করে মনে করে মা বলে যে আজ স্কুলে চলো না আজ যাবো না সেই কথাগুলো মনে পড়ে খুব আনন্দ লাগে খুব হাসির মধ্যে গেছে কিন্তু সেই মুহুর্তে খুব কান্না এবং কষ্টের মধ্যে ছিলো কিন্তু আজ সেই খুশির দিন হলো যে সেই প্রথম দিন স্কুলে যাওয়া আর আমাদের যে কঠিন বিষয়টা অঙ্ক অঙ্কটা খুব কঠিন এবং সেই কঠিন থেকে কঠিনতম হয়ে যায় পরীক্ষার সময় খুব চিন্তায় থাকতে হয় যে কীভাবে অঙ্ক করবো আর স্কুলের যে প্রিয় বিষয় ভূগোল ভূগোল পরীক্ষার দিনে আমরা খুব আনন্দে থাকতাম এবং খুব আনন্দ পেতাম ভূগোল থেকে আমরা যে পরিবেশ পরিবেশ গুছিয়ে রাখতে চায় এবং পরিবেশ আজও গোছানোর চেষ্টা করে চলেছি সেই গোছানোটায় হলো সেই ভূগোল থেকেই আমরা সব কিছু শিক্ষা লাভ করে থাকি